হ্যালো বলছি ওয়েট গেন হচ্ছে মানে দিন দিন ওয়েটটা বেড়ে যাচ্ছে তো তার জন্য একটুখানি যদি কিছু বলেন বা সাজেশান দেন কিছু হুম হুম হুম

বাইরের খাবার বাইরের খাবার বেশি খাই না হ্যাঁ হ্যাঁ না না খাই মানে বেশি খুব খাওয়া হয় না আর কি না সেটা করা হয় না প্রতিদিন নিয়মিত করা হয় না হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না ঘুমটা হয় কিন্তু খুব যে মানে গভীরভাবে ঘুমাই এরকম কিছু হয় না হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম না সেরকম কিছু না না না সেরকম কোনো কিছু হয় না তবে হ্যাঁ বাড়ির লোক খায় একটু হ্যাঁ হ্যাঁ না না না না না আচ্ছা আচ্ছা হুম হুম হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিদি ধন্যবাদ বলার জন্য অনেক কিছু আর এমনি একটু খাওয়া দাওয়া আমাদেরকে একটুখানি কন্ট্রোল করতে হবে কারণ খাওয়া দাওয়াটাও একটু অনিয়মিত হয় টাইম মানে ঠিকঠাক থাকে না আর তেল ঝাল মশলাজাতীয় খাবার ঠিক আছে ঠিক আছে দিদি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ

ঠিক আছে হ্যাঁ হুম হুম হুম হুম